বলুন হ্যাঁ হ্যাঁ আমি জুতোর দোকানদার বলুন আপনি কী বলছেন হ্যাঁ আসুন তোমার কেমন জুতো লাগবে তুমি এসে দেখো বলুন তাহলে আমি তোমাকে দেখাবো হ্যাঁ পারবো কেন পারবো না হ্যাঁ হ্যাঁ সব রকম জুতো পাবে ও তিনশো টাকা আছে আড়াইশো টাকা আছে দুইশো টাকা আছে কেমন লাগবে দেখে যাও ক জোড়া তোমাকে ক জোড়া জুতো লাগবে আগে বলুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো আছে এসে দেখলে ভালো হবে হ্যাঁ হ্যাঁ সব রকম ভ্যারাইটিস জুতো আছে তুমি যেদিন সময় পাবে সেদিন চলে আসো আচ্ছা ঠিক আছে